হ্যাঁ আমার এলাকার হাঁসপাতালেতে এক্স রে সিটি স্ক্যান এমআরআই স্ক্যানের জন্য অনেকটাই উন্নত হয়েছে বা এগুলো এখানে করানোও হয় কারণ আমি দেখেছিলাম আমার যখন ঠাকুমার হাত ভাঙ্গা গেছিলো তো প্রথমত তার যখন ব্যথা করত তখন ওখানেই গিয়ে প্রথম চিকিৎসাটা করানো হয় তো চিকিৎসা করানোর জন্য তারপরে যখন বলেছিলো যে আপনার হাত যখন এত ব্যাথা করছে আপনি আমাদের এখান থেকে তাহলে এক্স রে টা করে দেখুন তো ওখানে গিয়ে দেকলাম যে হ্যাঁ ওখানে এক্স রে সিটি স্ক্যান এইরকম আরও অনেকটা চিকিৎসার ব্যবস্থা ওখানে আছে তো সেখানে যেয়ে জানলাম যে হ্যাঁ তাহলে আমাদের হসপিটালগুলো আগের থেকে সত্যি অনেকটা উন্নত হয়েছে যে এখন হাসপাতালও মানে সরকারি হাসপাতালে বিনে পয়সাতে এইস স্ক্যানগুলো ওখানে করানো যাবে বলে তো আমি ঠাকুমাকে ওখানে করিয়ে নি করানোর পর আরও দেখেছিলাম যে আরও রুগীরা এসেছিলো রুগীরা এসে ওখানে হচ্ছে দেখাচ্ছিলো সবাইকে যে এগুলো করানো যায় বা এগুলো করতে দিচ্ছিলো এমনকি যে পেটের ছবি হয় সেই পেটের ছবিগুলো আমাদের হসপিটালে দেখলাম অপশন আছে তো আমি ভাবলাম যে হ্যাঁ আগে কিন্তু আমাদের হসপিটালে এত কিছু ছিল না এখন এই হসপিটালটা অনেকটাই আগ এগিয়ে গেছে যেহেতু গ্রামীণ হাসপাতাল তো আমি ভেবেছিলাম এতটা কিছু থাকবে না হয়তো এই হাসপাতালে কিন্তু দেখলাম পরে পরে যে হ্যাঁ এখানে আরও অনেক কিছু হয়েছে দিন দিন তো ঠিক আছে আমরা যে হসপিটালগুলো উন্নত হয়েছে সেটা দেখে সত্যিই খুব ভালো লাগছে